হ্যালো হ্যাঁ স্যার বলছিলাম যে আমি যে ওই চার বিঘে জায়গায় মানে ফসল চাষ করেছিলাম তো সেটা পোকায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছে তো যার জন্য মানে আমি যে বিমাটা করেছিলাম সেটার হচ্ছে ক্লেমটা লাগবে হ্যাঁ যা যা ডকুমেন্টস লাগবে সবই তো ঠিকই আছে যেগুলো দিয়েছিলাম সেই দেবো এবার কথা হচ্ছে কত দিন কী টাইম লাগবে একবার যদি বলতেন ভালো হতো আর কি এই আর এক মাস বড্ড বেশি হয়ে যাচ্ছে না আপনি যখন পয়সা নেন তখন তো আর মানে আপনাদের যে অফিসারগুলো আছে সে তো কানের মাথা খেয়ে নেয় না খাউমউ করে তো এখন টাকার বেলা যদি বলেন এত দেরি সেটা কী করে হয় বলুন আমার এত ক্ষতি হয়ে গেছে যার জন্য আমি বিমাটা করেছিলাম এখন যদি বলেন টাকা দিতে পারবো না সেটা কোনো দিন হয় সম্ভব আমার এখন তো প্রচুর লাগবে না টাকা যে এত ক্ষতি হয়ে গেছে আর যদি না টাকা দেন তাহলে আমার তো এখন সমস্যার সমাধান হবে না না হ্যাঁ চারিদিকে এত এই লোন নেওয়া আছে ঠিক আছে সেটাও আমার দিতে হবে এতগুলো ক্ষতি হয়ে গেছে এখন বলুন কী করবো যদি আপনি যদি বলেন এক দেড় মাস সময় লাগবে তাহলে তো আমার এই সাইডে তো আর মানে কিছু করাই যাবে না না এটা সময়ের চাষ হুম এখন যত তাড়াতাড়ি সম্ভব যদি ওই বিমাটা যদি ক্লেম করা যায় খুব তো ভালো হয় সুবিধা হয় ঠিক আছে প্রচুর প্রবলেম হচ্ছে দেখুন স্যার যদি কিছু তাড়াতাড়ি করা যায়